হ্যাঁ হ্যাঁ আমি ম্যাম বলছি বলেন আচ্ছা তো এখন ওর সিচুয়েশানটা কেমন আছে তো আপনি এটা জানেন এখন কিছু দিন পর ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে হ্যাঁ তো আপনি একটা চেষ্টা আপনি একটা কাজ করতে পারেন আপনি একটু অ্যাপ্লিকেশান জমা দিয়ে রিপোর্টসহর অ্যাপ্লিকেশান ওর জমা দিয়ে যেতে পারলে খুব সুবিধা হয় তাহলে কী আমি কথা বলে নিতে পারব তাহলে এ এক দিক থেকে আমি হেল্পটা এক এ হেল্পটা করতে পারব আর আপনি তো যেহেতু জানেন ফাইনাল পরীক্ষা সামনে পরীক্ষাটা ওর খুব একটা ভালো যায়নি আমি রিপোর্ট পেয়েছি আমি এইটুকুটাই বলব যে ও বাড়িতেই থাক স্কুল আসার দরকার নেই দিয়ে ও বাড়িতে পড়াশুনা করুক অসুবিধা হলে ওই ওনার ক্লাস টিচার বা কে আছে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনি একটু ওকে টেক কেয়ার দেখবেন বাড়িতে যেন ও ওর পড়াটা ভালো করে হোক